হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ বলুন বলছি

হ্যাঁ সব কিছুই মুরগি ছাগল দুটোই সাপ্লাই দেওয়া হয় হ্যাঁ ঠিক আছে আপনি ধরুন না কত তারিখে তারিখটা কত কত তারিখে হ্যাঁ ডেলিভারি কখন নেবেন সকালে নেবেন না দুপুরে নেবেন দুপুরে মধ্যে আমি দিয়ে দেবো আপনাদেরকে কিন্তু ব্যাপারগুলো একটু আছে একটু কথা বলে নিলে ভালো হয় হ্যাঁ মটনটা এখন সাতশো পড়বে চিকেনটা ওপরে চিকেনটা যা রেট থাকবে ওই দিন ওই রেটের ওপরেই আসবে সমস্ত দিক থেকে সাপ্লাই সম্পর্কে আপনি একবার ডেলিভারি নিলে বুঝতে পারবেন আমার ব্যবসায় কোনোরকম ত্রুটি থাকে না আপনি ড্রাই মাংস পাবেন কোনোরকম নির্ভেজাল এবং পরিচ্ছন্ন হ্যাঁ তো আপনি অন্তত সাতদিন আগে আপনি কিছু অ্যাডভান্স করে দিয়ে গেলে আমার ভালো হয় হ্যাঁ হ্যাঁ নিয়ে আসতে পারলে ভালো যদি না নিয়ে আসতে পারেন আমি এখানে থেকে পলিব্যাগ করে প্যাকেজিং করে দেবো ওই প্যাকেজিং খরচাটা আপনার এক্সট্রা লাগবে এছাড়া আর কিছু না এ এমন কিছু ব্যাপার না হ্যাঁ আর আপনি যদি গাড়ি নিয়ে আসেন ভালো আর নাহলে এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই টোটো বা মারুতি অ্যাভেলেবেল হ্যাঁ নিশ্চই নিশ্চই ওই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন ঠিক আছে ঠিক আছে আজ রাখছি আপনি আসুন এসে কথা হবে ওকে